পশুর বর্জ্য পদার্থগুলি আমরা এক নির্দিষ্ট গর্তের মধ্যে ফেলে রাখি কিছুদিনের জন্য এবং কিছুদিন অতিক্রম করার পর তার সেগুলি আমরা নিজের কৃষিজমিতে কৃষিজমিতে গিয়ে ফেলে দিয়ে ফেলে আসার পর সেগুলো সারে পরিণত হয় এবং সেই জমিটি যখন আমরা ফসল চাষ করি সেই জমিতে ফসল অধিক পরিমাণে ফলন হয় রাসায়নিক সার প্রয়োগ না করেও সেই জমিতে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় ফসলের এর ফলে আমরা অনেক অনেক সময় ভয় করি যে জমির উর্বর ক্ষমতা কমে যাচ্ছে রাসায়নিক সার প্রয়োগের পরে সেই কারণে আমরা গবাদি পশুর বর্জ্য পদার্থ যদি সেখানে ব্যবহার করি তাহলে ফসল ফলন ক্ষমতা কমবে না তাছাড়াও রয়েছে গোবর গ্যাসের মাধ্যমে লাইট ফ্যান পাখা চালানো যায় গোবর গ্যাসের মাধ্যমে রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করা যায়